আমার প্রিয় গেমগুলি হলো ক্রিকেট ফুটবল কাবাডি খোখো দাবা মতো খেলাগুলি হচ্ছে আমার প্রিয় খেলা তবে সব থেকে যে খেলাটা আমি পছন্দ করি সেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট ফুটবল ক্রিকেট এজন্যই ফুটবল ক্রিকেট যে এবং দুটো যদি আলাদা করে বলি দুটোর ভালো লাগার আলাদা আলাদা কিছু বিষয় আছে যদি ক্রিকেট বলি ক্রিকেট ভারতীয়দের কাছে একটা উন্মাদনার বিষয় ক্রিকেট একটা উৎসবের বিষয় এবং ক্রিকেটকে ভারতের ধর্ম দ্বিতীয় ধর্ম হিসেবেও মানা হয় কারণ ক্রিকেট ক্রিকেটের এর মধ্যেকার ক্রিকেটে শুদু নিয়মকানুন বলে নয় ক্রিকেট বিষয়টাই মানুষ ভারতীয়দের সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছে এবং মানুষ মানুষ এবং ক্রিকেট ফ্যানরা বহু উন্মাদনার সঙ্গে ক্রিকেট খেলা পছন্দ করেন এবং স্থানীয়ভাবেও তাই বহু জায়গায় বহু গ্রাম বলুন শহর বলুন সব জায়গায় ক্রিকেট মানুষের রক্তে মিশে গেছে এবং ক্রিকেট খেলা মানুষ বেশিই খেলে এছাড়া ফুটবল ফুটবলও ক্রিকেটের মতো সমান জনপ্রিয় একটি খেলা ফুটবল বাইরের দেশ বলে নয় ফুটবল হচ্ছে ক্রিকেটের থেকে আরও বেশি বড়ো উন্মাদনার কারণ হয়ে গেছে মানুষের কাছে এবং ফুটবলের বড়ো বড়ো তারকারা তারকাদের সাধারণ মানুষ পুজো করেন এবং তাদেরকে দেবতার চোখেই কিছুটা দেখেন এবং গ্রামের লেবেলগুলোতে মানুষ কাবাডি খোখো এগুলো খেলে থাকেন এবং বর্তমানে দেখা যাচ্ছে কাবাডি খোখো খেলাগুলো সরকার বা বিভিন্ন বড়ো বড়ো পুঁজি পতিরা তারা তারা তাদের চ্যানেলে তারা তাদের তারা তাদের অংশগ্রহণের মাধ্যমে যাতে সেই এই যে আন্ডার রেটেড খেলাগুলি আছে সেগুলি যাতে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করা যায় সেগুলোর চেষ্টা প্রতিনিয়ত করছে এবং ভারত সরকার প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন এই সব খেলাগুলিও মানুষের সম্মুখে নিয়ে আসা এবং আরও বেশি জনপ্রিয়তা লাভ করানোই হচ্ছে এর উদ্দেশ্য